রান্নার প্রথম অভিজ্ঞতা সবার জীবনে আলাদা আলাদা হয় প্রথম অভিজ্ঞতা সবারই কাছে একটা অমূল্য সম্পদ আমার কাছেও তাই গ্র্যাজুয়েশনের পরেই আমার বিয়ে হয়ে যায় তাই রান্না শেখার সময় আমার হয়নি আমি যখন বিয়ের পর বরের সাথে বরের কর্মসূত্রে যেখানে থাকার হয় সেখানে যাই তখন প্রথমবার আমি রান্নাঘরে ঢুকি প্রথমবার যখন আমি রান্না করতে যাই মাকে ফোন করে জিজ্ঞেস করি যে কি রান্না করতে হবে বা কি বাজার থেকে আনতে হবে মা আমাকে বলে তো দেয় কিন্তু আমি তার কিছুই বুঝতে পারি না তারপর আমার বুদ্ধি আসে আমি ইউটিউব দেখি ইউটিউবে কি কি রেসিপি পাওয়া যায় তখন আমি দেখলাম ইউটিউবে তো সবরকম রান্নার রেসিপি আছে আমার মাথায় এল আমার বর চিকেন খেতে খুব ভালোবাসে তাই চিকেন কষা বানানোর রেসিপি বার করলাম রেসিপির কি কি জিনিস লাগবে সেগুলো খাতায় লিখে চট করে বাজার থেকে গিয়ে নিয়ে চলে আসলাম এবং তারপর খুব সুন্দর করে চিকেন যেরকম যেরকম করে ওখানে দেখাচ্ছিলো সেরকম সেরকম করে আমি চিকেন রান্না করলাম এবং সত্যি কথা বলতে আমার বরের ভীষণ ভীষণ ভালো লেগেছিলো ও বুঝতেই পারেনি যে আমি প্রথমবার সেদিন চিকেন রান্না করলাম আমি প্রথমবার রান্নাঘরে ঢুকলাম সেটা ও জানতই না আসলে ভীষণ ভালো অভিজ্ঞতা তো হয়েছিলোই কিন্তু ভয়ও প্রচুর লেগেছিলো আমার